আমার প্রিয় বাংলা শব্দ সুন্দর উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য অতীব সুন্দর আমি বাংলা ভাষা হিসেবে নিজেকে খুবই গর্ব বোধ করি কারণ আমি বাঙালি বাঙালি মনিষীদের যে পুরনো চালচিত্র নেতাজী সুভাষচন্দ্র বসু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যা শুধু বাঙালিকে নয় সমস্ত ভারতবাসীকে সমস্ত জগতের কাছে গর্ব করার মত জায়গায় এনে দাড়িয়েছে নোবেল পুরস্কার ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বাঙালি পেয়েছে শিকাগো ধর্ম সভায় হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করেছেন আমাদের বিবেকানন্দ সাহিত্যে একমাত্র ভারত বাসী হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়ে বাঙালির মুখ উজ্বল করেছেন বাঙালির ইতিহাসের শেষ নেই তাই আমি নিজেকে বাঙালি হিসেবে খুব গর্ব বোধ করি